আমি কেশব দাস বলছি বলছি কি ওই আমি একটা নূতন ওই জামা কাপড় ইয়ে দোকান খুলেছি হ্যাঁ তো সেখানে আমি ওই বিশেষ করে লেডিসদের জামা কাপড় আমি একটু কিনতে চাইছি হ্যাঁ তো কেমন আপনার আপনার দোকানে ওখানে কেমন কী পাওয়া যায় যদি একটুখানি বলেন তালে আমার একটু সুবিধা হয় আমি লেডিসের উপরে লেডিস জামা কাপড়ের উপরে

আচ্ছা আচ্ছা আচ্ছা তো ওইখানে গেলে আমি সব ধরনের আমি ওই লেডিস বো ও ইয়ে পাবো তাই তো মানে যাবতীয় যতো ওখানে কী তেমন দামে হাই কোয়ালিটি বো না এমনি মিডিয়াম পাওয়া যায় আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তো ওখানে গেলে আমি মোটামুটি একটা ইয়েতে পাবো তাই তো যে ওখানে আমি কিন্তু একটু একটা বড় একটা দোকান বড় মতন একটা করছি তো সেখানে দাঁড়িয়ে সব রকমের মাল তো পাওয়া যায় বুঝতে পারছি কিন্তু দাম টামগুলো কেমন হবে না হবে সেটা কী আপনারা একটু যদি আমাকে নলেজ দেন তালে আমার একটুখানি সুবিধা হয় আর কি আচ্ছা আচ্ছা তো আর কোথাও কি ওই ব ওইখানে গেলেই আমি সব রকম ধরনের আমি যিনি কাপড় পেয়ে না না আমি লেডিসদের নেবো আমি আমি লেডিসদেরই উপরেই আমি করতে চাইছি আর কি ঠিক আছে ওদের উপরে আমি সালোয়ার সালোয়ার কামিজ থেকে শুরু করে সব রকম অ্যাঁ হ্যাঁ সালোয়ার কুর্তি শাড়ি আচ্ছা ওখানে সব সব ধরনের পাওয়া যায় তাই তো তো আমি তো নতুন একটা ব্যবসা করছি তো আপনাদের কাছ থেকে এই জন্য আমি ফোনটা করেছিলাম যে এখান থেকে কেমন পাওয়া যায় কিরকম ধরনের

আচ্ছা ওই দোকানে গিয়ে আমি পেয়ে যাবো তাই তো

আচ্ছা আচ্ছা আচ্ছা